উনিশ পাঁচ দু হাজার বারো আট এগারো দু হাজার তেরো পাঁচ সাত দু হাজার চোদ্দ এগারো বারো দু হাজার পনেরো তেরো নয় দু হাজার ষোলো